আমি আমার বা বাড়ির বাগানে ফসল উৎপাদন করি এবং সেই ফসল যেহেতু আমি চাষি আমি কোনো পাইকারি বিক্রেতাকে বিক্রি করি কারণ খুচরো বিক্রেতার কাছে বিক্রি করতে গেলে তারা আমাদের কাছ থেকে জিনিস বেশি দাম দিয়ে কিনবে না সেক্ষেত্রে আমি পাইকারি দামে জিনিসগুলো বিক্রি করে দিই এবং পাইকারিরা সেইগুলো খুচরো বিক্রেতাদের হাতে তুলে দেয় এবং খুচরো বিক্রেতারা মা সাধারণ মানুষকে বিক্রি করে এবং তারা কিছুটা লাভ রেখে বিক্রি করে এবং পাইকারিভাবে আমি যেটা বিক্রি তাতেও আমার কিছুটা লাভ থাকে কারণ আমার যেটা পরিমাণ খরচ হয় সেই খরচটা আমি তুলে তারপর আমি একটা দাম নির্ধারণ করে সেটা বিক্রি করি আবার আমি এগুলো বাইরের রাজ্যেও পাঠাই বাইরের রাজ্যে পাঠালেও অনেকটা পরিমাণ লাভ হয় কিন্তু সেই ক্ষেত্রে আমার পরিবহণ ব্যবস্থা সঠিকভাবে না থাকায় সেক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যদি আমি বাসে বা কোনো চার চাকার মারুতিতে নিয়ে যাই সেক্ষেত্রে আমার পরিবহণের টাকাটা অনেকটা বেশি পড়ে যায় সেই কারণে আমি নৌকাকে পরিবহণের মাধ্যম হিসেবে বেছে নিই কারণ নৌকায় পরিবহণের ক্ষেত্রে টাকার পরিমাণ অনেকটা ল্ কম লাগে কেজি প্রতি টাকা অনেকটা কম দিতে হয় সেজন্য আমি নৌকা বেছে নিই এবং বাইরে জিনিসপত্র রপ্তানি করি এবং বাইরে জিনিসপত্র রপ্তানি করার ফলে বাইরে জিনিসপত্র অনেকটা বেশি পরিমাণে বিক্রি হয় এর ফলে আমি টাকাটা অনেকটা বেশি পাই কিন্তু সরকারি ক্ষেত্রে কিছু বাধা নিষেধ থাকে সেগুলো এড়ানোর জন্য আরও নৌকার পথ বেছে নিই কারণ ওই ক্ষেত্রে কিছুটা বাধা নিষেধ কম থাকে